পুরুলিয়া জেলার বেশ কিছু উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে প্রধান কয়েকটি হলো যেমন অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় মুরগুমা সরোবর দেউলঘাটার মন্দির পণ গড় পঞ্চকোট পাহাড় যোগমায়া সরোবর এই স্থানগুলিতে এর মধ্যে যে প্রতিটি স্থানের কথা উল্লেখ করলাম সেইখানে তাদের নিজস্ব কিছু আকর্ষণের জন্য মানুষ বারবার সেই জায়গায় ভ্রমণ করে থাকেন যেমন যদি অযোধ্যা পাহাড়ের কথা বলা হয় তো পুরুলিয়ার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হিসেবে বা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসাবে এখন অযোধ্যা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে পাহাড় দেখতে পাহাড়ের পাশাপাশি যে সরোবরগুলো বা বাঁধগুলো রয়েছে সেগুলো বা ঝরণা জলপ্রপাত এসব মানুষের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে তাই মানুষ এগুলো দেখতে যাচ্চে এছাড়াও রয়েছে দেউলঘাটার মন্দির এখানের যে বিশেষ পদ্ধতিতে তৈরি করা মন্দির সেগুলো মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য বা সেগুলো অত্যন্ত ঐতিহাসিকভাবে একটা অবদান রয়েছে তাদের এবং এগুলো প্রাচীন হওয়ায় মানুষ বারে বারে তাদের কাছে ফিরে যায় এছাড়াও যদি আমরা যোগমায়া সরোবরের কথা বলি সেখানকার একটি বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে যে সেখানে যে বাঁধ বা সরোবর রয়েছে সেই সরোবরের চারপাশে সোনাঝুরি গাছ রয়েছে সোনাঝুরি গাছ দিয়ে সেই সরোবরটা ঘেরা এই সরোবরের আরেক নাম পুরুলিয়ার সুন্দরবন এখন সব জায়গায় মানে এটি পুরুলিয়ার সুন্দরবন নামে পরিচিত তো এখানে মানুষ ওই স সোনাঝুরি গাছ দেখতেই কিন্তু মানুষ এখানে ছুটে আসে এই সব দর্শনীয় স্থানগুলো পুরুলিয়া জেলাকে অনেকটাই এগিয়ে রেখেছে অন্যান্য জেলার মানুষদের অন্যান্য জেলার মানুষরা বারে বারে এ এই বিশেষ জায়গাগুলোতে এসে বছরের বিভিন্ন সময়ে এসে এইগুলো দেখেন এবং এখানকার মানুষ হিসাবে বা এখানকার বাসিন্দা হিসাবে আমরাও কিছুটা গর্ববোধ করি